আমি অনেক জায়গায় ঘুরতে গিয়েছি তার মধ্যে স্মরণীয় স্থান হচ্ছে দীঘা এবং পুরী এবং তারাপীঠ এই যে তারাপীট তারাপীঠে প্রচুর জনসমাগম হয় পূর্ণিমা থিতিতে কারণ সেখানে তারামায়ের পুজো হয় সেই পুজো আকর্ষণীয় দেখার মতো আমরা সব লাইন দিয়ে সেই পুজো দি পুজো দিয়ে আসতে আসতে বাড়ি আসি এবং দীঘায় গিয়ে আমরা দেখেছিলাম সমুদ্র সৈকতের খেলা সমুদ্রের জল যে ঐভাবে ফুলে ফেঁপে ওঠে আমরা সেটুকু অনুভব করেছিলাম